শারীরিক ব্যায়াম এবং যোগ ব্যায়াম এদের মধ্যে অবশ্যই পার্থক্য আছে যোগ ব্যায়াম হলো শ্বাস প্রশ্বাসের ব্যাপার এবং এটা সাধারণত যোগ ব্যায়ামটা বসে বসেই করা হয় আর শারীরিক যেটা ব্যায়াম এটা দাঁড়িয়েও করতে হয় বসেও করতে হয় শুয়েও করতে হয় এবং শারীরিক ব্যায়ামটা হলো এতেও শ্বাস প্রশ্বাসের ব্যাপার যদিও থাকে ধরুন কোনো ব্যায়াম আমি দাঁড়িয়ে থেকে নিচু হবো আমার হাত দুটো নিচু হবে তখন কিন্তু শ্বাসটা ফেলবো আবার যখন সোজা হবো তখন নোবো আর যোগায় কিন্তু ওর একটা নির্দিষ্ট এ আছে ওর সব সময় শ্বাস প্রশ্বাসের ওপর নির্ভর করে এটাই হলো এদের পার্থক্য আর যোগ ব্যায়াম এবং শারীরিক ব্যায়াম দুটোই কিন্তু আমাদের শরীরচর্চার ক্ষেত্রে খুবই প্রয়োজন সেই জন্য আমি বলি প্রত্যেকেই কিন্তু এই যোগ ব্যায়াম এবং শারীরিক ব্যায়াম করা দরকার